আমি কিছুদিন আগে অনলাইন থেকে একটা বোটের এয়ারপড আর ফোন হেডফোন অর্ডার করি বোটের তো তার মডেল নম্বর হচ্ছে ওয়ান বোট ওয়ান ফোর ওয়ান হেডফোনটার ব্যাটারি লাইফ হচ্ছে গিয়ে আপনার টোয়েনটি আওয়ার ফিফটিন এমএম সাউন্ড কার্ড না সরি থার্টিন এমএম সাউন্ড কার্ড আর হেডফোনটার এন ও এয়ার টাইট এয়ার টাইট হেডফোন নয় আমি যে আরও আরও একটা কথা যে আমি বাইরে অনলাইনের বাইরে আমি অনলাইনে যে দামে নিয়েছি হেডফোনটা অনলাইনের বাইরে তার থেকে আরও অনেক হাই রেট হাই দাম আমি মনে করি আমি অনলাইন থেকে নিয়ে অনেকটা নিজের টাকাও বাঁচিয়েছি আর কম দামে ভালো জিনিসটা পেয়েছি তো আমি মনে করি যে আমি হেডফোনটা নিয়েছি হেডফোনটা খুবই ভালো তার সাউন সাউন্ড কোয়ালিটি খুব সুন্দর তার এবং কি তার মধ্যে এ আমার হেডফোনটাতে দুটো মোডও আছে একটা হচ্ছে গিয়ে বুস্ট মোড একটা নর্মাল মোড তো বুস্ট মোডে একটু সাইন্ড সাউন্ডটা হাই কোয়ালিটির হয়ে যায় আমার যে হেডফোনটা আমি নিয়েছি আমি মনে করি যে কম টাকায় পুষ্টিকর সবথেকে